ঐতিহ্যবাহী অনুষ্ঠানের নাচের সময় মেয়েরা ভালো ভদ্র পোশাক জামা মানে জামাকাপড় পরে শাড়ি পরে আরও লেহেঙ্গা ইত্যাদি পরে আর ছেলেরা জামাকাপড় ভালো পোশাক পরে আর নর্তকীদের কিছু ঐতিহ্যবাহী নাচের সময় তারা খোলামেলা জামা প্যান্ট যাতে পেট দেখা যাক পা দেখা যাক ওরকম জামা প্যান্ট পরে